তুমি রিয়া সিং আমি তোমাদের বিদ্যালয়ের ম্যাম বলছি তুমি বিদ্যালয়ে আসোনি এতদিন তোমাদের বাড়ির কেউ জানায়নি বিদ্যালয়ে বা দরখাস্ত জমা দেয়নি তুমি নাম্বারটা আমার সেভ করোনি

এখন ঠিক আছে তোমার শরীর তাহলে কবে থেকে তুমি বিদ্যালয়ে আসতে পারবে কারণ সামনে পরীক্ষা তোমাদের কিছু প্রস্তুতি নিয়েছো পরীক্ষার জন্য যবে বিদ্যালয়ে আসবে একটা দরখাস্ত নিয়ে আসবে ওটায় যেমন তোমার স্বাক্ষর থাকে তোমার বাবার স্বাক্ষর থাকে কারণ ওটা প্রধান শিক্ষককে জমা দিতে হবে যে তোমাকে পরীক্ষায় বসার অনুমতি যাতে দেয় হ্যাঁ নিয়ে আসবে ওইটাও দরকার হবে হ্যাঁ পেয়ে যাবে হ্যাঁ বলো কি সাহায্য চাই তুমি বাড়িতে চেষ্টা করো যদি কিছু বুঝতে না পারো আমাকে বলবে বা ফোন করবে এই নাম্বারটিতে হ্যাঁ এই নাম্বারটিতে কারণ তুমি অনেকটা পিছিয়ে গেছো চেষ্টা ক্বে পূরণ করার এটা

হ্যাঁ ঠিক আছে